আমি ফুটবল খেলা খেলতে গিয়ে অনেকবার হতাশার মুখোমুখি হয়েছি এবং প্রথম প্রথম খুব কঠিন বলেই মনে হতো ভয়ও পেতাম পায়ে লেগে যাওয়ার ভয় হতো তারপর আস্তে আস্তে বিদ্যালয়ের বড়ো দাদাদের থেকে এছাড়াও ক্লাবের দাদাদের থেকে শিখে অনেকটা বুঝতে পারি তবুও যে ভয়টা চলে যায় সেটা নয় আমার মধ্যে একটা ভয় ছিলোই তারপর পরিবারের সবার বলায় বাবা ফুটবল কোচিংয়ে ভর্তি করিয়ে দেয় তারপর আস্তে আস্তে ভয় কেটে যায় আর এই খেলার প্রতি অনেকটা ভালোবাসা জন্মায় তারপর প্রচুর পরিমাণে খেলার সাথে যুক্ত হই খুব খেলতাম এখনও সময় পেলে খেলি